হ্যাঁ আমি মনে করি পরবর্তী প্রজন্মকে ইতিহাস শেখানো জরুরী ইতিহাস আমাদের সংস্কৃতি সমাজ ও সমাজ জীবনের মৌলিক অংশ যা আমাদেরকে ভূমিকা ও অভিজ্ঞতা বোঝায় ইতিহাস থেকে আমরা শিক্ষা এবং প্রেরণা পেতে পারি আর একটি আমাদের পূর্ব পুরুষদের সম্পর্কে সঠিক জ্ঞান এবং সংশ্লেষ সর্বদাই বজায় রাখে আমি নিশ্চিতভাবে আমার সন্তানদেরও ইতিহাসের গল্প বলার পাশাপাশি এটি অন্যদের সাথে ভাগ করে দেব ইতিহাস বলার মাধ্যমে আমার সন্তানরা আমাদের পূর্ব পুরুষদের সংস্কৃতি অভিজ্ঞতা এবং সংঘটিত ঘটনাগুলির সাথে সম্পর্কে গড়ে তুলতে পারবে এটি তাদের জীবনের পরিচয় করার একটি উপায় যা তাদের মানসিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করবে